আমি মনে করি নির্ধার মুহুর্ত ধারণকে আপনি ফটোগ্রাফির ক্ষেত্রে প্রযোজ্য কারণ অতীতকালের ফটোগ্রাফি আমি আমার বাড়ি বা প্রতিবেশের সঙ্গে দেখেছি সেই কালারিং ফটো শুধুমাত্র ফটো সেরকম গুণগত মান এবং কিছু ছিলো না কিন্তু এখনকার আধুনিক ক্যামেরাগুলি ফটোগ্রাফিগুলো খুব গুণগত মানের এবং উন্নত মানের আগেকার ফটোগুলি শুধুই ই কালারিং ফটোই ছিলো কিন্তু এখনকার ফটোগ্রাফিগুলো ও পরিবেশ সুনির্দিষ্টভাবে রাস্তাঘাট বাড়িঘর কতো সুন্দরভাবে এডিটিং করে তারা দিয়ে চলেছেন আমি চেষ্টা করছি ভারত ব সরকারকে আমার নিবেদন যে এইভাবেই আমাদের এ পশ্চিমবঙ্গ এবং ভারতের এস আধুনিক দিকটি উন্নত মানের ফটোগ্রাফি হিসাবে চলেছে অতীতকালের ফটোগ্রাফি আর বর্তমানে ফটোগ্রাফি এই এখন বর্তমান ফটোগ্রাফিগুলো খুবই উন্নত মানের কিন্তু এর পরে ভবিষ্যৎকালে ফটোগ্রাফিগুলো লাগছে আমাকে যেইভাবে আমাদের ভারতের বিখ্যাত আধুনিক বিজ্ঞানীগুলোর আছে ফটোগ্রাফি যারা তৈরি করেন তারাই আমাদের বর্তমান থেকে ভবিষ্যৎকালের ফটোগ্রাফিগুলো আরো উন্নত মানের এবং উন্নত মানের হবে তৈরি করে ফেলবেন